হ্যালো হেলথ সেন্টার কলিং হ্যাঁ বলুন

এই সামনে হ্যাঁ সামনের মঙ্গলবার এই আঠারো তারিখ থেকে দেওয়া শুরু হবে হ্যাঁ আপনি চলে আসবেন ওই এগা সাড়ে এগারোটা বারোটার ভিতরে চলে থেকে দেওয়া শুরু হবে হ্যাঁ হ্যাঁ ওগুলো আমরা একটা পেশেন্টকে একটাই ব্যবহার করি সময়টা ওই ওই ওই সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে আসবেন তার পরে পেশেন্ট দুটো চারটে জমবে তবে তো আমরা ভ্যাকসিন সিল কাটব না হলে আপনার একার জন্যে তো আর কাটব না হ্যাঁ আট দশ জন জ হলে পেশেন্ট হলে তবে আমরা হ্যাঁ একটু হাতে সময় নিয়ে আপনারা আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হাওড়া থেকে আসছেন ওখানকার লোকাল ট্রেন ধরবেন হ্যাঁ ধরে ওখানে এদিকে ইয়েতে চলে আসবেন আর একটা দুটো স্টপেজ পরই নেমে যাবেন হুম হুম